আমার বাড়ির উঠোনে বা বাগানে পাখিদের ডেকে আনার জন্য আমি বিভিন্ন টিপ ব্যবহার করে থাকি যেমন আমি আমার বাড়ির উঠোনে কয়েক টুকরো খাবারের দানা ছড়িয়ে দিই যাতে পাখিরা আসে এবং সে দানাগুলো খেয়ে যেতে পারে